আমাকে সবথেকে বেশি খুশি করে তোলে আমার সমাজসেবামূলক কাজগুলি কারণ এই সমস্ত এলাকায় মানুষের পড়াশোনা যে খুব বেশি তা নয় কিন্তু মানুষের যে সূক্ষ্ম সূক্ষ্ম ঘটনা জীবনে ঘটে থাকে ঘটনা বা দুর্ঘটনা তাতে মানুষ খুব বেশি ভয় পায় কিন্তু আমরা এখানে সবাই একসাথে মিলেমিশে থাকি কারোর কিছু অসুবিধা হলেই সবাই ডাকে এবং সবাই খুব আনন্দের সাথেই আমাকে ভালোবেসে ডাকতে আসে সবসময় আমিও খুবই আকৃষ্ট হয়ে তাদের কাছে ছুটে যাই এবং তারাও খুব খুশি হয় তাদের সমস্ত অসুবিধাতেই আমি সবসময় পাশে থাকি তাই নিজের হাতে কাজ করে তাদের সেবা করতে পেরে আমি নিজেকে খুব খুশি মনে করি আর এভাবেই আমি বাকি দিনগুলি কাটাতে চাই